পশ্চিমবঙ্গ কর্কটক্রান্তি রেখার উপর একটি রাজ্য এটি শীতকালে ঠান্ডা ও গ্রীষ্মকালে খুবই গরম শীতকালে ফ্যাট জাতীয় খাবার বেশি খেতে হয় এবং গায়ে ভারী পোশাক পরা উচিৎ গ্রীষ্মকালে গরমের জন্য প্রচণ্ড কাজের অসুবিধা হয় এবং বাইরে বেরোতে খুবই কষ্ট হয় গ্রীষ্মকালে সাধারণত গরম আর্দ্র ও শুষ্ক থাকে গ্রীষ্মকালে তাপমাত্রা তেতাল্লিশ ডিগ্রি উপরে তাপমাত্রা চলে যায় গরমকালে প্রচণ্ড লু প্রবাহিত হয় এসময় মানুষের প্রচণ্ড অসুবিধা হয় শরৎকাল অক্টোবর ও নভেম্বর মাস পর্যন্ত চলে এই ঋতুতে তুলনামূলকভাবে আনন্দদায়ক আবহাওয়া থাকে বর্ষাকালে বৃষ্টির পরিমাণ মাঝারি থাকে শীতকালে অত্যাধিক ঠান্ডা পড়ায় মানুষদের কাজকর্ম করতে প্রচণ্ড অসুবিধা হয়